আমার ধর্মীয় রীতি নীতি সম্পর্কিত গান আছে আমি যে গানটি পছন্দ করি সেগুলি হল কীর্তন গান কীর্তন গান শুনতেই আমার ভীষণ ভালো লাগে যিনি কীর্তন গান তিনি কীর্তন গেয়ে বিভিন্ন রকম নাচের ভঙ্গি দিয়ে এত সুন্দরভাবে সকল মানুষকে বসিয়ে দেন শ্রীকৃষ্ণের লীলা চৈতন্যদেবের বাল্য কীর্তন রাম সীতার কাহিনি ইত্যাদি এরকম আরো আরো অনেক কাহিনি এত সুন্দরভাবে গানের মাধ্যমে বুঝিয়ে দেন যে সকল মানুষ সেগুলো শুনে বিভোর হয়ে যায় আমিও কীর্তন গান শুনি কীর্তন গান শুনতে যাই যেখানে কীর্তন গান হয় আমি যাই শুনে শুনি শুনতে শুনতে আমার মন উদাস হয়ে যায় মনে হয় যেন আমি সেই জগতেই বিচরণ করছি আমি আমার নিজের ঘর সংসার পরিবার সবকিছু ভুলে গিয়ে তখন মনে হয় যদি এই কীর্তন গান আমি সারা দিনরাত শুনতে পারতাম তাহলে আমার খুব খুব ভালো লাগত এইসব বিশ্ব সংসার মনে হয় তখন যেন মিথ্যা আমি কেন এই সংসারে আছি আর যখন এই সব লীলাকীর্তন শুনি তখন আমার মন ভীষণ বিভোর হয়ে যায় ভীষণ উদাস হয়ে যায় তাই কীর্তন গান শুনতে আমার খুব খুব ভালো লাগে